আমি দু মাস আগে সানসিল্কের একটি কন্ডিশানার কিনেছিলাম কিন্তু সেই কন্ডশানার দেওয়ার পর থেকে ভীষণ চুল পড়তে শুরু করে তাই আমি সবাইকে এটা বলতে চাই যে শ্যাম্পু করার পর বাজারের কোনোরকম কেনা কন্ডিশানার মাথার চুলে ব্যবহার করবেন না তাতে আপনাদের উপকারের থেকে অপকারই বেশি হবে